বর্তমান সমাজে কৃষকদের আত্মহত্যা একটি গভীর এবং চিন্তনশীল ব্যাপার সময়ের সাথে সাথে আমাদের সমাজে কৃষিদের বিকাশ অর্থাৎ কৃষকদের বিকাশ খুব একটা উন্নতিশীল ঘটছে না যেমনভাবে আমরা বিভিন্ন টেকনোলোজিক্যাল সেক্টারে দেখতে পাই তেমনভাবে কৃষকদের ক্ষেত্রে আমরা দেখতে পাই না সরকারের উচিত কৃষকদেরকে বিভিন্ন ধরনের লোন এবং তাদের বিমার মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা বর্তমান সময়ে বিভিন্ন আর্থিক চ্যুতি মানসিক চাপ এবং অন্যান্য উপাধির দ্বারা উত্তেজনা প্রাপ্ত কৃষকদের সমস্যা ঘটছে সমস্যা সম্পর্কে একটি অবশ্যই বিতর্কিত দৃষ্টিকোণ প্রতিস্থাপন করতে গুরুত্বপূর্ণ এটির সমাধানের দিকে সরকারের কাছে এই সমস্যার প্রতি সতর্কতা এবং সমর্থন বাড়াতে জরুরি এবং একটি সমগ্র পদক্ষেপ গ্রহণ করতে হবে সমগ্র ভারতবাসীকে যাতে কৃষকদের মানসিক সুস্থতা উন্নতি হতে পারে কৃষকদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং কৃষকদেরকে সেই সমস্ত যন্ত্রপাতি অর্থাৎ যারা ব্যবহার করছে উন্নতশীল যন্ত্রপাতি সেই সমস্ত যন্ত্রপাতি সম্পর্কে অভিজ্ঞতা এবং জ্ঞান প্রদান করতে হবে আর্থিক সাহায্য দেওয়া এবং সামাজিক সম্পর্ক প্রতিস প্রতিবেশী সমুদায়ের সাতে সহযোগিতা করার মাধ্যমে আমরা কৃষকদেরকে তাদের আত্মহত্যা থেকে রুখতে পারি